আমি আমার ছেলে বা ভাইয়ের পুরোপুরি সমস্ত রকম উচ্চ শিক্ষা সম্পন্ন করাতে চাই কারণ মানুষ যতোটা শিক্ষিত হবে সে ততো তার নিজের সম্বন্ধে বা তার চার পাশের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে সেই জ্ঞান অর্জন করার ফলে সে সমস্ত কিছুটাকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং বর্তমান দিনে পড়াশুনা করাটা খুব একটা কঠিন পড়াশুনা করাটা খুব একটা কঠিন কাজ নয় গ্র্যাজুয়েশান এম এ বি এড এইগুলো তো আছেই এছাড়াও বিভিন্ন রকম কারিগরি শিক্ষা আমি এদের দিতে চাই যাতে তারা সমস্তভাবে আর্থিক উপাজন উপার্জনে সক্ষম হতে পারে